আমি যদি কোনো অন্য দেশে ভ্রমণের সুযোগ পাই তাহলে আমি আমেরিকা যেতে চাইব আসলে আমেরিকাতে আমার একটি অন্য দাদাও গিয়েছে যে বলে যে আমেরিকা নাকি খুবই সুন্দর জায়গা সেখানের লোক সেখানের রাস্তাঘাট সেখানের প্রাকৃতিক দৃশ্য নাকি তার খুবই পছন্দ তার কথার বর্ণনা শুনে আমি যেন রোজ আমেরিকাকে নিজের স্বপ্নে দেখতে পাই তাই আমি যদি একবার বাইরে ঘুরতে যাওয়ার সুযোগ পাই অন্য দেশে তাহলে আমেরিকা নিশ্চয়ই যাব কারণ সেইটি খুবই একটি বড় জায়গা এবং সেটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন খুবই ভালো ভালো মানুষের জায়গা তাছাড়াও সেখানে অন্যান্য ঘোরার জায়গা অর্থাৎ পাহাড় হ্রদ অনেক কিছু আছে যার কারণে আমি একবার আমেরিকাতে ঘুরে আসতে চাই